পশুপালনের জন্য বিভিন্ন ধরনের সরকার আইন নিয়ে এসেছে প্রাণী কল্যাণ আইন পরিবেশগত প্রবিধান বিভিন্ন আইন এসেছে ওই আইনের মাধ্যমে বিভিন্ন কেউ বিভিন্ন টাকা পাওয়ার সুবিধা দেখা যায় অনেকেই দেখা যায় গরু পালন করে কেউ ছাগল পোষে কৃষকরা তো এককালীন ওই গরু বা ছাগল বা বিভিন্ন ধরনের পশু যদি মারা যায় তো তাদেরকে সরকার থেকে একটি টাকা দেওয়া হয় এককালীন টাকা দেওয়া হয় এই বিভিন্ন আইনের মাধ্যমে সরকার আমাদের সহযোগিতা করে আমি আমি আমাদের বাড়ির বাড়ির বাবা মায়ের কাছ থেকে কিছু পরামর্শ নিই যে আমার বাড়ির যে কুকুরটাকে কীভাবে কোনো কিছু হলে ট্রিটমেন্ট করব সেসব দেখি আবার এক এক সময় ইউটিউবে চ্যানেল থেকেও আমি সার্চ করে দেখি যে কীভাবে এই গাড়ি কুকুরের গায়ের মধ্যে কোনো পোকা চলছে তো এটা কীভাবে যা দূর হবে সেটা আমরা সার্চ করে দেখি তাই জন্য ইউটিউব চ্যানেলও মাঝে মাঝে আমাদের সহায়তা করে